ধরুন ওই পুরনো দিনের যেসব জিনিস আগেকার দিনে আমরা ব্যবহার করেছি কাস্তে ঝাঁটা

মাদুর এইসব জিনিসগুলো এখন আর তো চলে না এখন সমস্ত আধুনিক যুগের আধুনিক মাল পাট এসে গিয়েছে আমাদের আগেকার দিনে যেসব থালা গ্লাস বাটি ছিল সেগুলো এখন বন্ধ হয়ে গিয়ে এখন দেখা যাচ্ছে সমস্ত স্টিলের মাল ব্যবহার হচ্ছে তার পরে আগেকার দিনের যেসব অচল টা টাকা পয়সা যেগুলো অচল করে দিয়েছে সরকার এই সব পয়সা কিছু গচ্ছিত রাখতে হয়েছে না রাখলে ওই যে নাতি পুতিরা হলে তাদেরকে কী দেখাব তাদেরকে তো দেখাতে পারব যে দেখ আমরা এইসব পয়সা নিয়ে তখন সংসার চালিয়েছি কিন্তু এইসব পয়সা এখন অচল হয়ে গিয়েছে ধরুন আগেকার দিনের এক পয়সা আধ পয়সাও ছিল একটা ফুটো তামার পয়সা ছিল আধ পয়সা একটা এক নয়া পয়সা ছিল একটা তামার পাঁচ পয়সা ছিল একটা বেশ ভারী দশ পয়সা ছিল একটা আর ওই জন্য বেশ ওয়েটের মাল সেই সব মালগুলো এখনও পর্যন্ত রেখে দিয়েছি সেগুলো এখনও ভালোই আছে সেগুলো কোনো দিন জং পড়ে না কিন্তু এখনকার পয়সা যদি এক মাস মাটিতে পড়ে থাকে সেই পয়সাটা ফুটে যাচ্ছে আস্তে আস্তে ফুটে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আগেকার পয়সা মাটিতেও যদি ফেলে রেখে দিই হয়তো তার গায়ে একটু জং পড়ে যাবে সেটা একটু মাজা ঘষা করলে আবার সেই যে পয়সা সেই চকচকে হয়ে যাচ্ছে এই সব পয়সাগুলো রেখে দিয়েছি এখনও কাগজের একটা টা এক টাকা আছে এখন কাগজের পাঁচ টাকা আছে কিন্তু সেগুলো এখন সরকার কী করেছে পাঁচ টাকার কয়েন করে দিয়েছে এক টাকারও কয়েন করে দিয়েছে চার আনা পয়সাগুলো চলছে না আধুলি আট আনা পয়সা সেও চলছে না কিন্তু আগেকার পয়সাগুলোকে গুছিয়ে রেখেছি কেন এই নাতি পুতিদের দেখাতে পারব যে দেখ এইসব পয়সা নিয়ে আমরা হাট বাজার করেছি এইসব পয়সা আগে চলত এইসব পয়সা কোনো দিন নষ্ট হয় না কিন্তু এখনকার পয়সা যা হয়েছে সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে